আমার জানা অন্যান্য ভাষার সাথে জানা বাংলা ভাষা তুলনা এইভাবে আমি করতে চাই আমি যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব বাংলা ও গদ্য ভাষা সবচেয়ে পুরোনো ভাষা এবং বাংলা ভাষা যখন শুরু হয়েছিল তখন সাধু ভাষায় মানুষ কথা বলতো বর্তমানে আমাদের বাংলা ভাষাকে চল ব্যবহারের জন্য চলিত ভাষায় করে নিয়েছি যেমন অনেক ইংরাজি শব্দ আমাদের বাংলা ভাষার সাথে যুক্ত হয়েছে যেমন চেয়ার টেবিল পেনসিল পেন এগুলো কিন্তু সবই ইংরাজি শব্দ এখন বাংলার শব্দের সাথে জড়িয়ে গেছে এবং অন্য উর্দু ভাষা আছে এটা বাংলার সাথে জড়িত আছে এখনও এইভাবে বিভিন্ন ভাষার থেকে আমাদের বাংলা ভাষা কিন্তু সংযত হয়ে আছে